হ্যাঁ আমাদের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে আমি আগেকার দিনে শুনেছি যে আমাদের যখন দেশ ভাগ হয়েছিলো অনেক মহির্ষি এই দেশের জন্যে অনেক কাজও করেছে যেমন হচ্ছে গান্ধিজি ভগিনী নিবেদিতা ক্ষুদিরাম বসু তারপর প্রীতিলতা ওয়েদার এরা দেশের জন্যে অনেক কাজ করেছে এবং এরা আমাদের দেশকে এতই ভালোবাসে নিজের নিজের মৃত্যুকেও বরণ করেছে এই দেশের জন্যে এই দেশকে আমি আমিও খুব ভালোবাসি আমাদের ভারত দেশকে আমার এই ভারত দেশ ছাড়া আমি আর অন্য কোনো দেশকে ভালোওবাসবো না এই ভারত ভারতবর্ষে এমন সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস রয়েছে এবং ক্ষুদিরাম বসু হচ্ছে আমাদের দেশকে বাঁচানোর জন্য নিজে হচ্ছে ইংরেজদের কাছে ধরা দিয়ে এবং নিজের মৃত্যু বরণ করেছে এবং ভগিনী নিবেদিতাও অনেক কাজ করেছে এবং প্রীতিলতা ওয়েদারও আমাদের দেশের জন্যে অনেক কাজও করেছে নিজে হচ্ছে সায়ানাইড বিষ খেয়ে এবং কিছু ইংরেজদেরকে কিছু না বলার জন্যে এবং হচ্ছে সে হচ্ছে ইংরেজদের অনেক বন্দুক গাড়ি ছিলো সেগুলো চুরি করেছিলো এবং সেগুলি স্বীকার না করে সে দেশের জন্য নিজ মৃত্যু বরণ করেছে সে নিজে সায়ানাইড বিষ খেয়ে এবং মৃত্যু বরণ করেছে দেশের জন্যে এবং স্বাধীনতার আন্দোলনের গল্প আমি অনেক শুনেছি এবং অনেক কারা এবং আমি চাই যে দেশের জন্য অনেক কাজ করতে এবং আমাকে এই ভারতবর্ষ ভারতবর্ষ দেশটা খুব লাগে তাই আমি চাই যে আমি ভারতের জন্যে কিছু কাজ করি এবং সমাজের জন্যেও কিছু কাজ করি তাই আমি আমার এই ভারত বোধ ভারতবর্ষকেকে আমি অনেক ভালোবাসি এবং আমি আমাদের পনেরই আগস্টের দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিলো তাই আমি ওই দিনে আমাদের ভারতের জন্যে খুব কাজও করতে চাই